কৃষিতে প্রয়োগ করা নতুন উদ্ভাবনী পদ্ধতিগুলির মধ্যে অনেক উপদ্ধতি পড়ে যেমন জৈব সার রাসায়নিক সারের ফলে ফসল ভালো হয় ফসল ভালো হওয়ার পরে কৃষকদের লাভ হয় লাভ হয় অনেক নতুন পদ্ধতি আছে কিষান ইউরিয়া ফসফরাস পটাশিয়াম ইত্যাদি এগুলি যেমন জৈব সার রাসায়নিক সার জৈব সার মাটিতে মাটি উর্বর করতে ভা উর্বর করা উর্বর করতে পারে কেঁচো ই মানে মাটিতে থাকা অনেক প্রাণী কেঁচো ইত্যাদি তাদের জমির উর্বরতা ভালো রাখে এইসবের জন্য জৈব সার ব্যবহার করা হয় জৈব সার এই আরও অনেক পদ্ধতি আছে যেগুলির জন্য কৃষির ক্ষেত্রে প্রয়োগ করলে ফসল ভালো হয় ফসল ভালো হলে কৃষকদের অনেক উন্নতি সাধন হয়